কড়াই যাতে আমরা প্রতিদিন রান্না করি গামলা যাতে আমরা প্রতিদিন তরি তরকারি রাখি থালা যে জিনিসে আমরা প্রতিদিন ভাত খাই